রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা এবং চ্যালেঞ্জগুলি হলো যেমন যে একটা দল বিরোধী দলকে চ্যালেঞ্জ দিলো যে তুই এই ভোটে জিতে দেখা তারপর আমরা যদি সাধারণ মানুষ যদি যে আমাদেরকে সাহায্য করে বা আমাদের পিছনে থাকে তাদের তাকে ছেড়ে যদি অন্য দলকে বিরোধী দলকে ভোট দিয়ে তাকে জয় করা হয় তাহলে তখন তারা এসে আমাদেরকে বা সাধারণ মানুষদেরকে মারধর করে তারপর যেমন আরও সুযোগ উন্নয়ন দুর্নীতি বলতে সামাজিক ন্যায় বিচার আরও যেমন কোনো জায়গায় কোনো ঝামেলা হলো তারা পার্টির লোক বা রাজনীতির লোক তারা গিয়ে সমাধান সমস্যার সমাধান করে দেয় তারপর আরও বিভিন্ন বিভিন্ন উন্নয়ন আছে যেমন কোনো কারোর বিয়ে হচ্ছে না তাদেরকে পার্টির লোক থেকে টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করে বা কেউ কোনো বিপদে পড়লে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আবার যে তারা পার্টির লোক যে এটাই চায় যে আমার যদি স্যার সাধারণ মানুষ সাহায্য করে আমি সাধারণ মানুষকে সাহায্য করব আর পশ্চিমবঙ্গ সরকার এখন আলাদা নিয়ম বার করে দিয়েছে যে আঠেরো বছরের উপরে মেয়েদের বয়স হলে কন্যাশ্রী দেওয়া হবে বিবাহ দেওয়ার জন্য তারপর এখন যে লক্ষ্মীর ভাণ্ডার তারপর তরুণের ক প্রকল্প দশ হাজার টাকার ট্যাবলেট টাকা আরও বিভিন্ন বিভিন্ন এ করে দিয়েছে সুযোগ সুবিধা এখন আগেকার থেকে এখন সুযোগ সুবিধা প্রচুর যেমন আমরা আগে যখন স্কুলে যেতাম তখন ট্যাবের টাকা দিত না না ট্যাবের টাকা দেয় দিত না সাইকেল দিত না জামা প্যান্ট দিত না মিড ডে মিল দিত না এখন মিড ডে মিল সবাই সব দেয় যে আর তখন কন্যাশ্রী দিত কি অতটা জানি না কিন্তু আমাদের কোনো টাকা পয়সা কিছু দিত না এখন স্কুল ব্যাগ ট্যাগ সব দেয় এখন আগেকার থেকে প্রচুর উন্নয়ন করেছে